আমি একটা অনলাইনে অনলাইনে আমি একটা আমার মেয়ের জন্য একটা জামা অর্ডার করেছি জামা অর্ডারওয়ালা এলো এসে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে কোথায় যেতে হবে আমি অর্ডারকে অর্ডারওয়ালাকে বললাম যে দুবরাজ দিঘি উত্তরপাড়াতে চলে আসুন উত্তরপাড়ায় যে মসজিদটা আছে মসজিদের ওখানে দিয়ে সোজা এসে টিকে তে মাথাতে আসুন তে মাথায় যে গ্রিল ফ্যাক্টরি আছে ওখানটাতে আমাদের ঠিকানা ওইখানে এসে ফোন করুন ওখানে এসে ফোন করলে পড়েই আমাকে পেয়ে যাবেন ওখানে এসে ফোন করলে পৌঁছে ফোন করবেন তাহলে আমাকে পাবেন আমি গেয়ে ঠিক আপনার কাছ থেকে জিনিসটা নিয়ে নেবো